আমি আমার বাগানে গাছ লাগানোর জন্য যেসব যেখান থেকে আমি গাছ জোগাড় করে আনি সে জায়গাটার নাম হল সবুজ দ্বীপ নার্সারি সেখানে উন্নতরকম প্রকারের গাছ পাওয়া যায় ওখান থেকে আমি গাছ লাগানোর জন্য কী কী উৎস ব্যবহার করি আমার উৎস ব্যবহার করতে লাগে প্রথমে মাটি খোঁড়ার জন্য লাগে কোদাল কোদালের পর আমি মাটি খুঁড়ি তারপরে গাছটা দেওয়ার আগে গাছটা গর্তটার মধ্যে জল দিই জল দিয়ে গাছটা দেওয়ার পরে তারপরে সার দিয়ে একটু সার দিয়ে তার উপরে গাছটার উপর মাটি দিয়ে ঠিক করে লাগিয়ে দিই